হ্যালো কে বলছেন

আচ্ছা আচ্ছা হ্যাঁ এটা তো নথিভুক্ত করাই আছে আমনার এই স্ত্রীরটা এবং আমনার বাপের বাবার বার্ধক্য ভাতাটা এই ন নথিভুক্ত আছে হয়ে যাবে খুব শিগগিরি হয়ে যাবে এটা হ্যাঁ হ্যাঁ সে তো জানি আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি এটা দেখছি পার্সোনালি দেখছি